আমাদের আশেপাশে থাকার মধ্যে এখানে বড়ো বড়ো রেস্টুরেন্ট বা হোটেল আছে বীরভূমে প্রপার্লি যে তারা মন্দির তারা মন্দিরটা যে আছে ওর পাশে যে অনেক হোটেল বা অনেক কিছু আছে সেখানে যে অনেক পর্যটকরা আসে এখানে থাকা খাওয়ার খুব ব্যবস্থা ভালো আর এখানে ট্যুর গাইড আছে যারা আমাদেরকে গাইড গাইড করে নিয়ে যেতে পারবে আপনাদেরকেও নিয়ে যেতে পারবে সেই রকম মানুষও আছে এবং তারা মন্দিরে যখন তারা মায়ের পুজো হয় তখন বছরে একবার যখন কৌশিকী অমাবস্যা আসে প্রচুর লোকের ভিড় হয় ওখানে তখন কত টুরিস্ট বা ট্যুর গাইড বা পর্যটকরা আসে আশেপাশে সবাই এখানে বাড়িতে ভাড়া পাওয়া যায় যে সেসব বাড়িতে এসে ওঠে এবং পূজো পুজা দেওয়ার জন্যে সবাই সার রাত জেগে অনেক আনন্দ আসে হয় তারপর ট্যুর গাইডগুলো সারা রাত ধরে সবাইকে নিয়ে ঘোরাফেরা করে কেননা তারা মন্দিরে যেসব পূজো হয় বা শ্মশান আছে বা ওখানে যেসব তাান্ত্রিক বা বাউল ঠাকুররা থাকে তাদের সঙ্গে দেখা বা ঘোরা অনেক সময় নষ্ট হয় ওখানটায় তারা সবাই মিলে ট্যুর গাইডরা ওখানে এসে খুব ভালোভাবেই থাকে এবং আমাদের সঙ্গে যারা থাকে তারাও খুব ভালো কেননা আমাদের এখানটায় এ টু জেড সব পাওয়া যাবে সেই জন্যেই তারা মন্দিরে যে কৌশিকী অমাবস্যা হয় প্রচুর লোকে জমাট বাঁধে এবং হোটেল একটাও খালি পাওয়া যাবে না বা রেস্টুরেন্ট পাওয়া যাবে না খালি আর ট্যুর গাইড তো ওখানে প্রচুর থাকে তারা মন্দিরে যারা আমাদের মতো সাধারণ মানুষদেরকে টুরিস্ট হিসাবে যারা আসছে তাদেরকে হেপাজাত করে সব কিছু সঠিক জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দেবে এবার অনেক ঘোরার জায়গা আছে বীরভূমে অনেক কিছু দেখার জিনিস আছে এবং শক্তিগড় আছে এবার রাজবাড়ি আছে বীরভূমে অনেক জিনিস আছে যেগুলো দেখলে আপনার মনে ভরে মন ভরে যাবে এবং খুব ভালোও লাগবে